খেলা কাবাডি খেলা ফুটবল খেলা গোজি খেলা ফুটবল খেলা ক্রিকেট খেলা সব খেলাই মানে আমাদের বাবা দাদারা বাবা দাদা সবাই খেলে এসেছে এতো দিন আমরাও খেল খেলছিলাম মানে খেলতাম আগে এখন মানে এখনও বাচ্চারাও খেলছে আমরা একটু কম খেলি বাচ্চারাও খেলে এখন মানে এটা সবাই খেলা সবাই করে কিন্তু কেউ কম আর বেশি সবাই খে মানে খেলাটা কর ভালোবাসে কিছু টাইম খেলা করতে করতে কিছু টাইম চলে যায় সে জন্য খেলাটা করে তো এখন খেলাটা কিছু কমে গেছে কারণ ফোনের কারণে ফোন ব্যবহার বেশি হয়ে গেছে ফোনের এখন গেম মানে ফ্রি ফায়ার গেম পাবজি ফ্রি ফায়ার এইগুলো বেশি বাচ্চারা খেলছে বাচ্চারা বা বড়োরা মাঝারিগুলো সবাই খেলছে মানে খেলাটা একটু কমে গেছে